আমি গতকাল একটি শ্যাম্পু কিনেছিলাম এবং এটি দামের ক্ষেত্রে সুলভ্য তাছাড়া এটি ব্যবহার করার ফলে চুল অনেক মসলিন হয়েছে এছাড়া এটি বিশেষভাবে উপকৃত হয়েছে